শিক্ষার্থীরা নিয়মিত স্কুলে যেতে না পারার অনেকগুলি উল্লেখযোগ্য কারণ রয়েছে যেমন আমাদের গ্রাম্য এলাকাগুলি খুব একটা উন্নত না হওয়ার কারণে আমাদের গ্রামের পাশাপাশি কোনো উচ্চ বিদ্যালয় নেই তাছাড়া উচ্চ বিদ্যালয় যদিও কিছুটা দূরে রয়েছে সেখানে যাওয়ার জন্য পরিবহন ব্যবস্থা তেমন একটা ভালো নয় যদিও ঠিক সময়ে বাস পাওয়া যায় রাস্তার পরিস্থিতি এতোটাই খারাপ যে পৌঁছতে পৌঁছতে অনেক দেরি হয়ে যায় স্কুলের জন্য তাছাড়া বাসের খুবই কম এ রাস্তাতে যতোটা পরিমাণ বাস চলাচলের কথা ছিলো ততোটা পরিমাণ বাস চলাচল নেই তাই পরিবহন ব্যবস্থার কাঠামো খুব একটা ভালো নয় তাছাড়া তারা অন্যান্য ছাত্র ছাত্রীরা যে সমস্ত রয়েছেন তারাও অন্যান্য কোথাও কাজ করতে থাকে কারণ আমাদের গ্রামের অর্থনৈতিক অবস্থা খুব একটা ভালো নয় অর্থনৈতিক অবস্থা খারাপ হওয়ার জন্য তারা অল্প বয়সে সংসারের দায়িত্ব নিয়ে নেয় তাছাড়া এই দায়িত্ব পালন করার জন্য তারা খুব অল্প বয়স থেকে কাজ করতে যায় কোথাও বা কেউ আবার অন্যের দোকানে কাজ করেন কেউ কোনো গ্যারেজে কাজ করেন বা আরও অন্যান্য জায়গায় সমস্ত ছাত্র ছাত্রীরা প্রায়ই কাজে লেগে যায় তাছাড়া তাদের বাড়িতে সাহায্য করার অবশ্যই প্রয়োজন বলে আমি মনে করি কারণ তাদের বাড়িতে যদি আর্থিক সাহায্য করা হয় বা কোনো বৃত্তি প্রদান করা হয় সেই সমস্ত ছাত্র ছাত্রীদের তাহলে তারা এই অল্প বয়সে কাজে না গিয়ে তারা সঠিক সময় পর্যন্ত পড়াশোনাটা করতে পারবে তাছাড়া আবহাওয়ার যে বিপর্যয়গুলি রয়েছে কখনো যদি বর্ষার জল হঠাৎ করে নেমে যায় তখন ছাত্র ছাত্রীরা স্কুলে কোনো মতেই পৌঁছতে পারবে না কারণ আমাদের এখানের যে বর্তমান পরিস্থিতিতে রাস্তার অবস্থা হয়েছে একটু জল হলেই সাধারণত বন্যা হয়ে যায় বন্যার কারণে ছাত্র ছাত্রীদের রাস্তা পারাপার হতে খুবই অসুবিধা হয় তাই সঠিক সময়ে তারা স্কুলে পৌঁছাতে পারে না তাই তারা স্কুলকে যাওয়া বন্ধ করে দেয় তাছাড়া এখানে পড়াশোনা করার জন্য তেমন খুব একটা পরিকাঠামো ভালো নেই তাই পড়াশোনা করার জন্য ছাত্র ছাত্রীদের প্রায়শই স্কুল বন্ধ করতে হয়